আমাদের এ জায়গায় একটি বিস্কুট কারখানা আছে সেই বিস্কুট কারখানায় কাজ কাজ সেরকম পরিশ্রম কাজ নয় এবং হালকার মধ্যে হালকার মধ্যে কাজ হয় কম্পিউটার প্রশিক্ষণ এরিয়া অনেক কিছু আছে সেই জন্য ওইখানে আমাদের এলাকায় এই কারখানায় চাকরি করার জন্য সবাই ইচ্ছুক হয় আর এইখানে বেতনও ভালো হয় চার দশ থেকে পনোরো হাজার টাকার বেতনও দেয়া হয় এবং তিরিশ চল্লিশ হাজার টাকার বেতন আছে এখানে কাজ কম ওই জন্য সবাই কাজের ডিউটি কম চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কাজ হয় তাই সবাই যেতে চায়